হ্যাঁ আমার এলাকায় বিভিন্ন ধরনের শ্রমো বা কর্মসংস্থান সেক্টর রয়েছে এই সেক্টরগুলি বলতে গেলে প্রথমেই বলতে হয় কৃষি উৎপাদনের ক্ষেত্রে পরিষেবা তাছাড়া প্রযুক্তিগত সেক্টরও রয়েছে এই সব জিনিস সম্পর্কে আলোচনা করতে গেলে কৃষি প্রথমে বলি কৃষি হলো আমাদের প্রধান উপজীব্য জিনিস আমরা কৃষির মাধ্যমেই সাধারণত পূর্ব মেদিনীপুরের মানুষজন চাষ আবাদ করে থাকি এবং প্রত্যেকটি সংসার চলে থাকে এই কৃষিকাজে বিভিন্ন ধরনের মানুষ প্রবণতা হারিয়ে ফেলছে কারণ কৃষক সঠিক সময়ে চাষবাস করে সঠিক দাম পাচ্ছে না তারা নিজেদের মধ্যে আগ্রহ হারাচ্ছে তাছাড়াও রয়েছে বিভিন্ন প্রযুক্তিগত দিক এই সব প্রযুক্তিগত দিক দিয়ে সাধারণ মানুষের জন্য নয় এই প্রযুক্তিগত দিকগুলি হলো বড়ো বড়ো যারা ঘরের মানুষ রয়েছে তাদের জন্য এই সব মানুষরা বিভিন্ন জায়গা থেকে পড়ে এসে তখন তারা এই সব এলাকায় কাজে নিযুক্ত হয় এই সব কাজের ক্ষেত্রে তাদেরকে শুধুমাত্র কম্পিউটার বা বিভিন্ন ধরণের যন্ত্রপাতি ব্যবহার করতে হয় এই সব যন্ত্রপাতির ক্ষেত সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এছাড়া এর মধ্যে চ্যালেঞ্জগুলি বলতে গেলে বলতে বলতে হয় কৃষিতে অনেক ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে মানুষ কারণ বর্তমানে বৃষ্টিপাত একদমই খুবই কমে গেছে তাছাড়াও মানুষ সঠিক সময়ে ফসলের দাম পাচ্ছে না ফলে মানুষ আগ্রহ হারাচ্ছে